হ্যাঁ হ্যালো বলছি তোমার নামে আমার কাছে কমপ্লেন আসছে কী কমপ্লেন তুমি কি চাইছো আমার ব্যবসাটা ডোবাতে চাইছো আমার মোহনপুরের এ এতদিনের ব্য ব্যবসাটা কি তুমি ডোবাতে চাইছো তুমি না ঠিক টাইমে গিয়ে দোকান খুলছো না ঠিকঠাকভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করছো এরকম করলে আমার ব্যবসাটা চলবে না না তাহলে আমার কাছে কি ভুলভাল ইনফরমেশান এসছে আচ্ছা ঠিক আছে তো সেই দিকে তোমাকেও খেয়াল রাখতে হবে তোমাকে মনে রাখতে হবে যে আমার এত দিনের ব্যবসাটা আমি চাই আরও বড়ো করে তুলতে যে কি না অনেকটাই বড়ো হয়েছে আমার এত দিনের এত বড়ো ব্যবসাটাকে আমি আর নিচে নামাতে চাই না আমি আরও উপরে তুলতে চাই সেদিকে ত সেটা তোমাদের সাহায্য ছাড়া তো আমি পারবো না বা তোমাদেরকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক টাইমে গিয়ে দোকান খুলতে হবে বা কাস্টোমারদের সাথে ঠিক ভালো ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে তো আমি আমা তোমাকে আমি এটা সাবধান করলাম এরপর থেকে যেন কোনো রকম ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে ঠিক আছে হুম ঠিক আছে রাখুন তাহলে রাখছি